আমি ব্যায়াম শিখব বলে আপনার কাছে ফোন করেছি আমার শরীরে মানে বিভিন্ন রকম জয়েন্টে ব্যথা এর জন্য কী করে কী করলে কী ব্যায়াম করলে ব্যথাটা একটু কম হয় বা কখন কখন করলে কী হয় আপনি যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় হুম হুম হুম হুম

হুম ও সকালে সকালে প্র্যাকটিস করতে হবে ও

খালি পেটে কি না ভরা পেটে

আর কী কী ব্যায়াম একটু যদি নামটা বলেন তাহলে খুব ভালো হয় কী থেকে শুরু করব তার আগে কোনো এক্সারসাইজ করতে হবে কি না

ব্যথা হবে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আচ্ছা রাখছি